হ্যালো এটা কি হইচই রেস্টুরেন্ট বলছেন হ্যাঁ আমি অর্পিতা সর্দার কথা বলছিলাম হ্যাঁ আপনাদের দোকানে যে অফারটা চলছিলো না সেটা কি এখনো বৈধ আছে ও কবে শেষ হয়েছে তাই আচ্ছা তাহলে আমি দেরি হয়ে গেছে আমার হ্যাঁ কিন্তু এটা অনলাইনে কোনো কুপন পাওয়া যাবে নাকি ও পরবর্তীতে যদি অনলাইনে আগে কোনো কুপন ছাড়া হয় প্লিস আমাকে আগে একবার একটু ম্যাসেজ করবেন যাতে আমি এটা একটু তাড়াতাড়ি পেতে পারি তাহলে খুব ভালো হবে আর দোকান থেকে না নিয়ে আমি অনলাইনে অর্ডার করতে পারি যাতে তাড়াতাড়ি তাহলে ভালোই হয় এখন না যদি পরবর্তীতে কবে হবে একটু আমাকে তাড়াতাড়ি জানিয়ে দিন তাহলে ভালো হয় আচ্ছা এখনো ঠিক হয় নি ঠিক আছে যবে ঠিক হবে একটু আমাকে তাড়াতাড়ি একটু কনফার্ম করে দেবেন একটু যাতে আমি তাড়াতাড়ি জানতে পারি হ্যাঁ আপনাদের হোটেলটা খুব ভালো তো সেই জন্যেই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আর কী বো